আমার পছন্দের কিছু ভেহিক্যালের নাম হচ্ছে অর্থাৎ কিছু যানবাহনের নাম হচ্ছে সর্বপ্রথমেই নাম নেব আমার সবচেয়ে বেশি ব্যবহৃত যানবাহন যেটার নাম হচ্ছে সাইকেল যাতে চড়ে আমি রোজ স্কুল যাই টিউশন যাই আরও অনেক কিছু তার পাশে রয়েছে ট্রেন আমি যাই না কিন্তু আমার ট্রেনে যাতায়াত করতে খুবই ভালো লাগে তারপরে রয়েছে এরোপ্লেন যাতে আমি কোনোদিনও যাতায়াত করিনি কিন্তু একটা শখ আছে জীবনে চাপবো তারপরে রয়েছে জাহাজ যেটাতে চাপা আমার একটা স্বপ্ন ঠিক সেভাবেই যেভাবে আমি এরোপ্লেনে চাপতে চাই এবং সবশেষে নাম নেব স্কুটির যা আমি প্রতিজ্ঞা করেছি বড়ো হলেই নেব